দশ দিন আগে রিলাইন্স ডিজিটাল থেকে একটি এইচপির ল্যাপটপ কিনি ল্যাপটপটির মধ্যে আট জিবি র্যাম ইন্টেল কোর আই ফাইভ প্রসেসার এবং পাঁচশো বারো জিবি এসএসডি রম রয়েছে আমার এটি খুব ভালো লেগেছে আমি সবাইকে নিতে বলবো